আমাদের গ্রামীণ সম্প্রদায় সংস্কৃতিতে নাচ অনেক গুরুত্বপূর্ণ আছে আগের তুলনায় এই সময়তে নাচ অনেক নাচকে অনেক লোকরা সোম গুরুত্ব দিয়েছে আগে কিন্তু অনেক নাচটা হয় হচ্ছিল না কিন্তু এই এই সময়তে অনেক বাড়ি বাড়িতে বাড়িতেই অনেকরা নাচ করতে পছন্দ করে আর মানুষরা বাচ্চা বাচ্চারাও পছন্দ করে পছন্দ করে নাচ করতে আর মানুষে এখনকার মানুষরা অনেক মানুষ আছে যে নাচ করতে পারে না কিন্তু ওরা নাচটা অনেক ভালোবাসে কিন্তু যে ওরা পারে না সেই জন্য ওরা কোনো অনুষ্ঠানে বা কোনো স্কুলে প্রোগ্রামে গিয়ে নাচকে দেখে অনেক আনন্দ পায়